হ্যালো দাদা আপনার কি নতুনডিহিতে কাপড় দোকান আছে কি কি পাওয়া যায় এখানে কোন কোনটার কিরকম দাম একটু বললে ভালো হত কারণ আমার বিয়েবাড়িতে লাগবে তো তার জন্য অনেকগুলোই লাগবে ধরুন তো মানে সুতির শাড়ি সুতির শাড়ির কত থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু

হ্যাঁ সবই লাগবে সবই লাগবে ওগুলোর কিরকম কি দাম আছে হ্যাঁ একটু দেখবেন সেরকমভাবে আর কি কারণ আমি বিয়েবাড়ির সবকিছুই জিনিস ওখান থেকে নিবো ভাবছি তো মানে সবকিছু যখন নেওয়া হবে একটু ডিসকাউন্ট করা যাবেনা অনলাইনের ব্যবস্থা আছে

হ্যাঁ বউয়ের জন্য পোশাক পাওয়া যায় হ্যাঁ মানে বাড়িতে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কিছু সুবিধা নেই যেমন এ কনের পোশাক বরের পোশাক বিয়েবাড়ির জন্য সুতির শাড়ি এসব লাগবে আর কি হ্যাঁ ছেলেদের জন্য লাগবে প্যান্ট শার্ট সায়া ব্লাউজ এসবগুলো লাগবে আর কি ধরুন আমার তাঁতেরও কিছুগুলো লাগবে কারণ আইশাড়ি মায়ের শাড়ি এই যেগুলো বলে আর কি গ্রামের দিকে ওইগুলো লাগবে আর কি সেগুলো হবে তাঁতের আর কি তাঁতের ওগুলার ওগুলার রেট কিরকম কোয়ালিটি কোয়ালিটি ভালো হবে তো নাহলে দেখবেন ব্যবহার করার পর কিছুদিন রং উঠে যাবে কোয়ালিটি যেন ভালো হয় আর যদি ধরুন কিছু কাটাছেঁড়া বেরোয় বাড়িতে আনার পর তো ফেরত হবে কি হ্যাঁ ঠিক আছে